আপনার জায়গায় পর্যটন স্পট এবং পর্যটন উন্নয়নে সরকারের কাছে আপনার সুপারিশ কী হবে আমার সুপারিশ হবে যাতে আমাদের এইখানে যেখানে পর্যটন স্পট হবে সেইটা ভালো করে জায়গাটা করে দেওয়া এবং বাইরের লোকজন যাতে এখানে খুব অসুবিধা ছাড়াই কোনো অসুবিধা ছাড়াই যেন আসতে পারে সেরকম সুযোগ সুবিধা করে দেওয়া এবং তা সে যোগাযোগ করে দেওয়া সেখানের লোকেদের সাথে আমাদের এখানের লোকেদের যোগাযোগ করে যেমন এখানে পিকনিক স্পটে আসতে পারেন কোনো অসুবিধা ছাড়াই সেইরকম সুবিধাগুলি দেখতে হবে এবং রেলে বা যাতায়াত ট্রেনে যাতায়াত এবং বাসে যাতায়াতগুলা যেমন খুবই সুবিধা হয় সুযোগ সুবিধা পায় যাতে সে মানে এখানে ট্যুরে এসে কোনো কিছু অসুবিধা যেন না হয় কোনো অসুবিধা ছাড়াই যেন ট্যুর বসাতে পারে এখানে সেরকম সুযোগ সুবিধাগুলি করতে হবে যাতে এখানে এসে তারা খুব শান্তিপূর্ণভাবে যাতে এখানে সুযোগ সুবিধাগুলো পায় এখানে ট্যুর ভালো করে যেন করতে পারে সেরকম সুযোগসুবিধাগুলি দেখতে হবে তবে সেখানের লোকেদের সাথে এখানের যোগাযোগটা খুবই আগে তাড়াতাড়ি করতে হবে যাতে যোগাযোগ করে এখানে এসে তারা ট্যুরে ভালোভাবে আনন্দ করতে পারে